পশ্চিম বর্ধমান জেলার প্রধান স্বাস্থ্যসেবা সুবিধা বা পরিষেবাগুলির মধ্যে অন্যতম হচ্ছে আসানসোল মহকুমা জেলা হাসপাতাল এই হাসপাতাল থেকে আমরা প্রচুর সুবিধা পেয়ে থাকি এছাড়াও আমাদের হেলথ সেন্টার কমিউনিটিও ভীষণ ভীষণ দরকারি আমাদের হেলথ সেন্টার থেকে প্রতি ঘরে বাচ্চাদের পোলিও দেওয়া হয় সেটার জন্য বাচ্চারা আজকে সুস্থ আমাদের মহকুমা হাসপাতাল থেকে আমরা সব রকম সুবিধা পেয়ে থাকি এছাড়াও পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরে ইএসআই হাসপাতালে কোভিড মহামারি চলাকালীন শহর এবং শহরের বাইরে প্রচুর মানুষ চিকিৎসার সুবিধা পেয়ে থাকেন এছাড়া আসানসোলের এইচএলজি হাসপাতালে কোভিড মহামারির সময় প্রচুর মানুষ চিকিৎসার জন্য এসেছিলেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শহরে শালাকা হাসপাতালে সব চাইতে বেশি মানুষ এই মহামারির সময় চিকিৎসা দরকারি ছিলেন এছাড়া বহু এনজিও এবং স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলি এই মহামারির সময় রাস্তায় নেমে এসে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ওষুধ এবং প্রচুর খাবার সরবরাহ করেন